আমি যদি গবাদি পশুর মালিক হই তাদের যত্ন নেয়ার জন্য আমি সারা দিন যে যে কাজগুলি করবো আমি গবাদি পশুদের জন্য একটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবো আমি তাদের খামার এবং আশ্রয়কে পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখবো আমি গবাদি পশুদের জন্য সুষম খাদ্য সববরাহ করবো আমি তাদের জন্য প্রয়োজনীয় ভিটামিন খনিজ এবং অন্যান্য পুষ্টি উপাদান প্রদান করবো আমি গবাদি পশুদের জন্য পর্যাপ্ত পরিমাণে জল সরবরাহ করবো এবং আমি তাদের জন্য তাজা এবং পরিষ্কার জল নিয়ে আসবো আমি গবাদি পশুদের সুরক্ষা প্রদান করবো এবং আমি তাদেরকে আশ্রয়ে নিরাপদ এবং সুরক্ষিত রাখবো এবং তাদের খাবারের ঘাস খড় এবং সেইগুলি ভালো করে কেটে রাখবো এবং তাদেরকে তাজা ঘাস খাওয়াবো এবং তাদের জন্য যে কূর্চি বলা হয় সেইটিও তৈরি করে রাখবো এবং তাদেরকে খাওয়াবো এবং নিয়মিত তাদেরকে স্নান করাবো পুকুরে নিয়ে যেয়ে আরো বিভিন্ন রকম জিনিস আমি করে থাকবো আমি বিশ্বাস করি যে গবাদি পশুর যত্ন নেওয়ার জন্য একজন দক্ষ এবং অভিজ্ঞ প্রতিপালকের প্রয়োজন আমি গবাদি পশুর যত্ন নেয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা অর্জনের জন্য আরো কিছু প্রচেষ্টা করবো